হ্যাঁ বিত্তিমূলক যে শিক্ষাটা সেটা দরকার আছে কারণ যেমন সেলাইয়ের কাজ সেলাই যদি মেয়েদেরকে মানে ছেলেদেরকে সেলাই শেখানো হয় বাচ্চাদেরকে তারা ওখান থেকে ভবিষ্যতে তাদের নিজেদের মতন করে সেলাই টেলাই করে সেটা একটা রোজগারের জায়গা তারা করে নিতে পারবে কাঠের কাজ ছুতোরের কাজ পাইপলাইনের কাজ এগুলো তারা ভবিষ্যতে নিজেদের একটা কাজ করার জায়গা পাবে হাঁস মুরগি এই শিক্ষাগুলো যদি আমরা বাচ্চাদেরকে দিতে পারি নিশ্চয়ই মানে জিনিসটা ভালো হবে আর শিক্ষার তো কোন অভাব নাই শিক্ষা তো মা বাচ্চাদের মানে মানুষকে একটা সৎ পথে ভালোভাবে সেই কাজের দ্বারাই নিয়ে যায় শিক্ষা যেকোনো শিক্ষা ভালো শিক্ষা তো বি স্কুলগুলি নিয়ে এগুলো করা যেতে পারে কোন অসুবিধা নাই আর হাঁস মুরগি পালন এটাও তো একটা এক ধরনের কিভাবে আমি হাঁসটাকে হাঁস মুরগি পশুপালন কিভাবে করব তাদের স সব কিছুতে মানে ঠিকঠাকভাবে তাদের শরীর স্বাস্থ্য সব কিছুই দেখে এটা যদি আমরা শিক্ষা পাই এটা খুব ভালো জিনিস এটা করা যেতেই পারে